আমাদের পশ্চিমবাংলায় পর্যটকরা অনেক কিছুই উপভোগ করতে পারেন যেমন বলতে আমাদের কলকাতাতেই তো আছে মিউজিয়াম বিড়লা প্ল্যানেটেরিয়াম তারপরে ভিক্টোরিয়া মেমোরিয়াল তারপরে হচ্ছে আপনার জু আরেকটু দূরে গেলে শান্তিনিকেতনের হস্তশিল্প সেখানে হস্তশিল্পর সোনাঝুরির হাট বসে তারপরে খাবার খাবারের প্রচুর ব্যবস্থা আছে এখানে পর্যটকরা সবকিছুই মিলিয়ে একটা বড় রকম একটা উপভোগ করে ওরা যেতে পারবেন